নদীয়া জেলার কর্মসংস্থানকে ভালোও বলা যাবে না আর খারাপও বলা যাবে না কারণ দুটোই বিরাজমান করছে এই নদীয়া জেলাতে তো এই নদীয়া জেলার কর্মসংস্থান আগের তুলনায় তুলনামূলকভাবে এখন অনেকটাই উন্নত হয়েছে এখানকার জীবিকা প্রধান হল যে কৃষিকাজ কারণ এখানকার কৃষিকাজের উপরেই বেশিরভাগ মানুষ নির্ভরশীল এবং সেই কৃষিকাজ করেই মানুষ অনেকটা নিজেদের আগের তুলনায় অনেকটাই উন্নতি করেছে তো কৃষিকাজের মধ্যে প্রধান ফসল হল ধান আলু গম এ ছাড়া এর পাশাপাশি কাঁচা সবজিও আছে যেমন শশা বেগুন টমেটো লঙ্কা প্রভৃতি কৃষিকাজ করে মানুষ এখানে নিজেদের জীবনকে অতিবাহিত করে এবং এইসব চাষ করে মানুষ নিজেদের আর্থিক অবস্থা অনেকটা উন্নতি ঘটিয়েছে কৃষিকাজের পাশাপাশি শিল্প তো আছেই নদীয়া জেলায় আগের তুল আগের থেকে তুলনামূলকভাবে এখন অনেকটাই শিল্পর দিক থেকে উন্নত হয়েছে কারণ এখানে আগের থেকে অনেক বেশি কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠান নতুন করে তৈরি হয়েছে যেখানে নদীয়া জেলার মানুষ কাজ করে নিজেদের জীবনকে অতিবাহিত করে আর এখানকার পরিষেবা আগের তুলনা মূলকভাবে অনেকটাই ভালো হয়েছে পরিষেবার দিক থেকে বলতে গেলে প্রথমত চিকিৎসা ব্যবস্থা আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে কৃষি তাছাড়া যাতায়াতের ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা তাছাড়া মানুষের সুযোগ সুবিধার জন্য কর্মসংস্থান এবং পরিষেবা দুটোই বিরাজমান করছে আর এখন মানুষ সরকারি কিংবা বেসরকারি চাকরির ক্ষেত্রে খুবই আগ্রহী সরকারি চাকরি পেয়ে যাওয়া মানে একটা বিরাট ব্যাপার তার কারণ সরকারি চাকরি এমন একটা কাজ যেখানে তার সেই কর্ম বা কাজটা চিরস্থায়ী হয় এবং টাকারও খুব একটা অভাব বা অনটন হয় না এমনকি যে সরকারি চাকরি যদি কখনও ছেড়েও দেয় তো ভাতা হিসাবে তার একটা টাকা আসতে থাকে পাশাপাশি বেসরকারি চাকরিও খানিকটা কম হলেও অনেকটাই ভালো কারণ এখন বেসরকারি চাকরিও অনেকটাই সুযোগ সুবিধা পাওয়া যায় বেসরকারি চাকরি করলে তো আমি মনে করি যে এই এত কিছু সত্ত্বেও নদীয়া জেলায় বেকারত্বের সংখ্যা প্রায় বেড়েই চলেছে তো আমার মতে মানে আমার ইচ্ছা যে এই বেকারত্ব যেন যত তাড়াতাড়ি সম্ভব দূর করা হোক কারণ বেকারত্ব এমন একটা জিনিস যেটা শুধু নদীয়া জেলায় কেন অন্যান্য জেলা বা অন্যান্য রাজ্যেও যেটা একটা ক্ষতিগ্রস্থর মধ্যে মানুষকে বা জনজীবনকে ফেলে দিতে পারে তো যাতে এই বেকারত্ব দূর করা হয় সেই জন্য আমি নদীয়া জেলার প্রশাসনিক বা অন্যান্য বড় আধিকারিকের কাছে একটাই আবেদন রাখব যাতে এই বেকারত্ব দূর করা হয় এবং মানুষ যেন নিজেদের কর্ম করে সঠিকভাবে নিজেদের জীবনকে অতিবাহিত করতে পারে ভালোভাবে